বর্তমান পরিস্থিতিতে বিজ্ঞাপনের ক্ষেত্রে মানে আরো বেশি লোকের কাছে পৌঁছোনোর জন্য আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম একটা খুব বড়ো ভূমিকা নিতে পারে এবং সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক অ্যাড এই ধরনের অ্যাড চালানোর যে ব্যবস্থাগুলি রয়েছে যেমন ওই গুগল অ্যাপস আছে বা ফেসবুকের মধ্যে যে বিজ্ঞাপনগুলি আমরা দেখতে পাই সেখানে আমার মনে হয় যে আরো বেশি লোকের কাছে যেহেতু এখন অনেক বেশি পরিমাণে মানুষজন মোবাইল ব্যবহার করেন এবং স্মার্টফোন ব্যবহার করেন এবং তারা সোশ্যাল মিডিয়াতে উপস্থিত রয়েছেন তো তাদের কাছে তাহলে অনেকটাই অনেক সহজে আর কি তাদের কাছে পৌঁছানো যাবে একারণে আমার মনে হয় যে ডিজিটাল যে মার্কেটিং ব্যবস্থা বা ডিজিটালি বিজ্ঞাপন দেখানোর যে ব্যবস্থা সেটা অনেক বেশি কার্যকরী আর আমি এমন বিজ্ঞাপন সম্পর্কে বলতে পারি যেটা অনেক বেশি প্রভাবশীল হয়েছিলো বলে আমার মনে হয় এবং এটি একটি বহু পুরোনো বিজ্ঞাপন আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যায় এটি প্রকাশিত হয়েছিলো এই বিজ্ঞাপনটা এবং এটি সেই সময় প্রকাশিত হয় যখন যতদূর সম্ভব এটা উনিশশো পঁয়তাল্লিশ সালের শারদীয় আনন্দবাজার পত্রিকাতে একটি বিজ্ঞাপন এবং এটি পুরোটা হাতে আঁকা হাতে লেখা একটি বিজ্ঞাপন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক মানে ওই কাছাকাছি সময়ের এবং বিজ্ঞাপনটা ছিলো একটি ভারতীয় বাঙালি খাদি গেঞ্জি তৈরি করে এরকম একটি কম্পানির বিজ্ঞাপন ছিলো এটি সিজনশীল এবং প্রভাবশালী লেগেছিলো আমার কারণ এরা ওপরে একটি স্কেচ আঁকা তৈরি করেছিলো যেটায় ছিলো একটি পরম পারমাণবিক বোম্বার ছবি এবং তার নিচে ওরা লিখেছিলো যে জাপানের শিল্প ব্যবস্থা ব্যাহত হয়েছে সেখান থেকে উন্নত মানের স্বল্প মূল্যের গেঞ্জি ভারতে এখন আসা সম্ভব নয় হ্যাঁ তাই বাংলার তৈরি বাংলার গেঞ্জি ব্যবহার করুন এরখম ধরনের একটি লাইন ছিলো এবং তো আমার ক্ষেত্রে মনে হয়েছিলো এটি খুব সৃজনশীল এবং প্রভাবশালী কারণ সেই মুহুর্তে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক বোমার ঘায়ে আহত তখন এই ধরনের একটি বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছে আমার এটি খুব ভালো লেগেছিলো এবং প্রভাবশালী মনে হয়েছে খুব